ছোটবেলায় আমার একটা লক্ষ্য ছিল যে আমি ভা ভালো দৌড়বো ভালো পুরস্কার পাব আমি স্কুলে অনেক পুরস্কার পেয়েছি জেলা আস স্তরে যাব জেলা স্তর থেকে আস্তে আস্তে রাজ্য স্তরে যাব রাজ্য স্তরের থেকে দেশের হয়ে রেসে আমাকে অলিম্পিকে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করব সে আমার সেখানে আশা থাকলেও পরিবারের কারণে সবাইয়ের পরিবারে আর্থিক অবস্থা টাকা পয়সা নেই তাই আমি তাই এক যখন আমি প্র্যাক্টিস করতাম এখন আমি প্র্যাক্টিস করতে পারি না বয়স হয়েছে অনেকটা এখন কেবলমাত্র শরীরটাকে ভালো রাখার জন্যে শরীর রাখা ভালার জন্যে আমি দৌড় ঝাঁপ করি কিন্তু রেস খেলার জন্য বা পুরস্কার জেতার জন্যে যে প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করি না সেই দৌড় প্রতিযোগিতায় করি না বিভিন্ন স্তরে পরে আমি ফলের রস ফলের জুস লেবুর রস গরম দুধ ডিম সিদ্ধ কাজু বাদাম কিশমিশ আখরোট ওই কাঁচা ছোলা সিদ্ধ আখের গুড় মোটামুটি খেতাম যাতে আমার শরীরটা ভালো থাকে শরীর না ভালো থাকলে কোনো কাজই করা যাবে না তার জন্যে আমি এগুলো করতাম এছাড়া ইলেকট্রাল ইলেকট্রালের জল খেতাম যাতে শরীরটা ভালো থাকে